হ্যালো হ্যাঁ ও আচ্ছা কেন আপনার সিটে কি সমস্যা আপনি কোনোদিন বাসে টাসে ওঠেন নি নাকি আপনার আবার সিটের সমস্যা বমি পাচ্ছে বমি পাচ্ছে কেন আপনি কোনোদিন গাড়ি টাড়ি চড়েন নি ঠিক আছে আসুন আসুন জানলার ধারে বসুন তাই দেখি আপনি একটু উঠুন তো এনার শরীর খারাপ লাগছে ইনি একটু জানলার ধারে বসুক হুম ওয়েলকাম এরমভাবে গাড়ি টাড়ি চড়া হয় বলুন তো আপনি আপনি কি কোনোদিনও কি চড়েন চড়েন টরেন নি এরম বমি করছেন আপনি আজকের সিট দিয়েছি বলে কি প্রতিদিন দিতে হবে হুম